আমার বাড়ির পাশে পুকুরটা হচ্ছে আমার প্রিয় জায়গা যেখানে আমি সাঁতার কাটতে পছন্দ করি আর এছাড়াও আমাদের সামনে গঙ্গা আছে তো ওখানে আমি যাই না আমি আমাদের বাড়ির পাশের ওই পুকুরের মধ্যেই সাঁতার কাটি ওটাই আমার প্রিয় গন্তব্য একটা জায়গা যেখানে ছোট থেকে আমি সাঁতার কেটে আসছি আর এখনও আমি ওখানেই সাঁতার কেটে যাচ্ছি এই আর কি ঠিক আছে